আমি আমার জীবনের অন্যান্য প্রতিশ্রুতি যেমন সকলের দেখাশোনা করা সকলকে খেতে দেওয়া সকলের রোগ দেখাশোনা করা বাচ্চার পড়াশুনা করা বাচ্চার দেখাশোনা করা বয়স্ক মানুষদের দেখাশোনা করা এইসব নানারকম প্রতিশ্রুতি ছাড়াও পর্বতে আরোহণে যাওয়ার খুব শখ ছিলো আমার সেটাও কয়েকবার বজায় রেখেছিলাম কারণ আমি পর্বতের শিখরে উঠতে ভালোবাসি এবং দায়িত্বের সাথে এই পর্বতারোহণের ভারসাম্য বজায় রেখেছিলাম